কৃষক বা বাড়ির পেছনের পোল্ট্রি পালনকারীরা যেভাবে বুঝতে পারে যে হাঁস মুরগি স্বাস্থ্যকর এবং সেগুলো কীভাবে মানুষের কাছে ভালোভাবে থাকে কোনো রকম রোগমুক্ত ছাড়াই সেটা হল যে বিশেষ করে প্রথমত সবাইকে যে সমস্ত হাঁস মুরগিকে থাকে সেগুলোকে ভ্যাকসিন দেওয়া হয় বা টিকা দেওয়া হয় ফলে তারা রোগ থেকে মুক্ত থাকে তাদেরকে তাদেরকে যে সমস্ত খাবারগুলো দেওয়া হয় সেগুলোও স্বাস্থ্যকর খাবার যাতে কোনো রকম সেই মুরগি বা হাঁস সেগুলি কোনো রকম রোগে আক্রান্ত না হয় সেজন্য টিকাও যেহেতু দেওয়া হয় তাহলে সেগুলো আমরা নিশ্চিন্তে ব্যবহারও করতে পারি সে হাঁস মুরগির মল ত্যাগ যেগুলো থাকে মল যেগুলো থাকে সেগুলো দিয়ে সার ব্যবহার করা হয় সার ব্যবহার করে আমরা ফসলে বা চাষের সময় সেগুলো গোবর হিসেবে ব্যবহার করি এবং সেগুলো অতি উপকারী হয় বিভিন্ন ওষুধ ব্যবহার করার ফলে আমাদের কিন্তু জমিগুলো খারাপ হয়ে যায় ফলে সেই গোবর দিতে হয় সেই হাঁস মুরগির মল অনেকটা কিন্তু সেই গোবরের কাজ করে নিয়মিত স্বাস্থ্য চেক আপও করা হয় নিয়মিত তাদেরকে খাবারও দেওয়া হয় এই খাবারগুলো তাদের রোগ কোনো রকম আক্রমণ করতে না পারে